শহরে চলে আসার পরেও গ্রামে ফিরে যেতে চাওয়ার একটা মূল কারণ হচ্ছে গ্রামের মানুষদের মধ্যে যে আন্তরিকতাটা থাকে সেটা শহরের মানুষের মধ্যে আমি এখনো খুঁজে পাইনি এবং গ্রামের যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গ্রামের গাছপালা পশুপাখি এসব আমাকে যথেষ্টই আকৃষ্ট করে গ্রামে ফিরে যাওয়ার জন্য